আমার রোজ বেরোনোর সব থেকে ভালো এবং পছন্দের জিনিস হচ্ছে কাজল কাজল না লাগালে আমাকে খুব শূন্য শূন্য লাগে মুখটা নিজেরই খুব খারাপ লাগে মনে হয় অসুস্থ অসুস্থ হয়তো কাজল অনেক রকমের হয় কিন্তু যেহেতু আমার চোখে জলের পরিমাণ অনেকটা বেশী সেহেতু কোনো কাজলই অনেকক্ষণ ধরে থাকে না পরলেও এক ঘণ্টা পর সেটা মুছে যায় কিন্তু আমি কিছুদিন হলো বা কিছু বছর বলতে পারি হলো আমি একটা কাজল ইউস করছি আমি অবশ্যই নাম উল্লেখ করতে চাইব পাল্ব পাল্ম কাজল খুব ভালো একটি কাজল একটু দামির উপর যায় কিন্তু অনেকক্ষণ ধরে থাকে আমি কাজলটি যখন প্রথম ব্যবহার করি আমি সেটা পরে সারাদিন ঘুরেছিলাম কিন্তু যখন আমি রাতে ফিরে আসি তখনও আমি দেখি আমার কাজলটি যেরকম ছিল সেরকমই আছে এবং যতক্ষণ না আমি মুখ পরিষ্কার করলাম ততক্ষণ সেটা রয়ে গেছিল এটা আমি এত খুশি হয়েছিলাম দেখে যে আমার চোখে কোনো কাজল এতক্ষণ থাকেই না আমি প্রথমবার এটাকে দেখে খুশি এত হয়েছিলাম যে ভাষায় প্রকাশ করাই যাবে না